ইউটিউবে খাবারের রেসিপির চ্যানেল বা টি ভিতে আমার অনেক রকম প্রোগ্রামই ভালো লাগে তার মধ্যে আমার সব থেকে পপি কিচেন যে একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের প্রোগ্রাম দেখতে আমার অনেকটাই ভালো লাগে আমি এটা থেকে বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি শিখতে পারি এবং যেগুলো আমার দৈনন্দিন জীবনে আমার খুব কাজে লাগে এই চ্যানেল থেকে আমি অনেক রকম শিক্ষণীয় বিষয়ও শিখতে পারি এবং এখান থেকে বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি নতুন নতুন বিভিন্ন ধরনের নিত্য নতুন রান্নাও আমি এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারি এই চ্যানেল থেকে বিভিন্ন ধর্মীয় বিভিন্ন ধরনের আর রান্না হ্যাঁ এই চ্যানেল থেকে শেখা যায় এ বিভিন্ন আগের পুরনো যুগের মানুষেরা যে ধরনের নিত্য নতুন রেসিপি রান্না করত সেগুলো এখান থেকে শেখা যায় কারণ এখন আধুনিক যুগে হয়তো সেই ধরনের রান্না খুব একটা প্রচলন নেই তাই ধর্মীয় পুরনো যুগের মানুষেরা যেই ধরনের রেসিপি বা নতুন নিত্য নতুন ধরনের খাবার রান্না করত ওই চ্যানেল থেকে আমি সেই ধরনের নিত্য নতুন খাবারের আর রেসিপি সেই চ্যানেল থেকে আমি শিখতে পারি এটা থেকে তাই আমার এই পপি কিচেনের অনেক রকম নিত্য নৈমিত্তিক যে খাবারের যে আইটেম রান্না করা হয় সেগুলো শিখে আমি অনেকটাই উপকৃত হয়েছি তাই এই চ্যানেলের রান্না আমার সব থেকে বা বিভিন্ন ধরনের খাবারের রেসিপি আমার সব থেকে ভালো লাগে